পর্যটন স্থানে ব্যবসায়ীদের সাহায্য স্থান অর্থনীতি জীবিকা পর্যটন স্পটগুলো রক্ষনাবেক্ষণের দায়িত্ব নিতে হবে এবং এখানে উন্নত সড়ক যোগাযোগ থাকতে হবে খারাপ রাস্তা হলে মানুষ যাবে কেন উন্নত যোগাযোগ রাস্তা হলেই মানুষ যাবে এবং হচ্ছে এখানে পর্যটন মানে রক্ষনাবেক্ষণ সুন্দর যত্ন সহকারে করতে হবে সে দৃশ্য সুন্দর বা জায়গা সুন্দর হলে তবেই মানুষ যাবে এবং অনেক কিছু কেনা বা কেনাকাটা করবে এবং এখানে মানুষ গেলে কেনাকাটা করলে তাহলেই অর্থনীতি ভালো বা জীবিকা সুন্দর হবে এবং মানুষ গেলেই দোকানে ভিড় হবে দোকানের অর্থনীতি বাড়বে এবং জীবিকার ক্ষেত্রেও কোন অসুবিধা হবে না